আজকের বিশ্বে বাংলা ভাষার ভাষাভাষীরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে যেমন বেসরকারি চাকরি স্কুল কলেজ বিদেশ ভ্রমণ ইত্যাদি আজকালকার বিশ্বে বাংলা ভাষার আর বিভিন্ন ধরনের এই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য আজ বিভিন্ন ধরনের আর মানুষজন বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে কারণ এখনকার এখন এখনকার আর বেস এখনকার যুগে বেসরকারি চাকরির মানুষ বেসরকারি চাকরির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে কারণ সরকারি চাকরি সরকারি চাকরি দিনের দিন কমে যাওয়ার কারণে এখন মানুষ বেসরকারি চাকরি জন দিকে বেশি আগ্রহী হয়ে উঠেছে কারণ সরকারি চাকরি এখন নেই বললেই চলে বেসরকারি চাকরি জন্য মানুষ বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিভিন্নভাবে মানুষ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর যে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন কাজের সাথে মানুষ যুক্ত হয়েছে যেমন বেসরকারি নার্সিং এছাড়াও বিভিন্ন ধরনের চাকরি যেমন হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট অ্যানিমেশান এই ধরনের বিভিন্ন চাকরির সঙ্গে মানুষ যুক্ত হয়েছে কারণ সরকারি চাকরির এখন কোনো নির্দিষ্ট দায়বদ্ধতা নেই কারণ মানুষ জেনারেল লাইনে পড়াশোনা করেও নির্দিষ্টভাবে চাকরি না পাওয়ার কারণে এই মানুষ এই উপায়টিকেই বেছে নিয়েছে তাই কারণ এই ঘটনার সম্মুখীন হওয়ার কারণে মানুষ আজ এই বেসরকারি চাকরি এছাড়াও বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ এই এই ধরনের আর এই ধরনের অভিজ্ঞতার সাথে যুক্ত হয়েছে